বর্তমান সময়ে মাংস নিয়ে পোলট্রি নিয়ে খুব একটা প্রভাব পড়েনি কারণ কম সংখ্যক মানুষ নিরামিষভোজী তো দেখা যায় হিসাবমতো একশো জনের মধ্যে দশ জন নিরামিষভোজী তো তাতে করে যে আমিষভোজী এনাদের ওপরে আমিষভোজীদের সবচেয়ে বেশি নব্বইভাগ তাতে করে নিয়ে মাংসর উপরে প্রভাব পড়েনি তো সেটাতে করে মাংসর চাহিদা কিংবা মাছের চাহিদা কমেনি কোনো দিনই আর নিরামিষভোজী যেমন এনাদের তো পোস্ত এটা তো সবসময়ের জন্যে মার্কেটে পাওয়া যায় আর এটা সর্বকালের জন্যে ব্যবহার হতো এটা হয়েও থাকে তো মানুষের এটা এটার জন্যে কোনো মাংসর উপরে প্রভাব পড়েনি মাংস বলতে গেলে যেমন পোলট্রি আছে দেশি মুরগি আছে যেটা মানুষের খুবই প্রিয় হয় নব্বই পার্সেন্ট লোক যেটা খেয়ে থাকে পোলট্রির মাংস মুরগির মাংস আমাদের গ্রাম অঞ্চলে যেমন হাঁস পাওয়া যায় তো এসব আমিষভোজীদের উপরে সবথেকে বেশি আমিষভোজী সবথেকে বেশি এটাতে মানুষ বেশি খায় আর পোলট্রির ব্যবহারে পোলট্রি হচ্ছে আমাদের সবথেকে গরিবের মান রক্ষার একটা অঙ্গ তো পোলট্রি চাষ মানুষ যেমন আমাদের গ্রাম অঞ্চলে ছোটো ছোটো ফার্ম করে রেখেছে যেমন একশো বাচ্চা তুলেছে একশো বাচ্চা বাচ্চাটা একশো বাচ্চা তারা ওখানে চাষ করে এ একশো বাচ্চায় মিনিমাম একজনের পঁচিশ হাজার টাকা খরচা হয় টোটালে একশো বাচ্চা কেনার থেকে যেমন বাচ্চা কিনে আনল বাচ্চাটা কিনে এনে সেই বাচ্চাকে ম্যাশ খাওয়ানো এক সপ্তাহ পরে ভ্যাকসিন দেওয়া ও বাচ্চাটাকে বরাবর দিনে তিনবার করে খাদ্য দিতে হয় জল দিতে হয় ওটাকে পালন করতে হয় খুবই সচেতনতার সঙ্গে আর এর যে ইনকামটা ইনকামটা এ ভালোই যথেষ্ট লাভজনক ব্যবসা কারণ এখানে নব্বই পার্সেন্ট মানুষ মাংসটা পছন্দ করে আর সবথেকে বড় কথা পছন্দর চেয়েও যে মানুষ যেমন একটা দেশি মুরগি সেটাকে কিনে খেতে গেলে দাম বেশি দিয়ে কিনে খেতে হয় যেমন এক কেজি মুরগির দাম দেশি মুরগির দাম যেখানে তিনশো টাকা কেজি সেটা আমরা পাচ্ছি কোথায় দুশো টাকা কেজি যেমন এক কেজি খাসি কিনে খেতে গেলে সেটার দাম চলে যায় আটশো টাকা কেজি সেটা আমরা পাচ্ছি কোথায় দুশো টাকা কেজি পোলট্রি তো তাতে করে পোলট্রির যে ব্যাপারটা পোলট্রি মানুষ খুবই পছন্দ করে এই পোলট্রির চাহিদা কোনো দিনই কমেনি আর বিশেষ করে যারা ব্যবসায়ী তারা খুবই খাটে কষ্ট করে এটাকে চাষ করার জন্যে আমাদের কাছে আমাদেরকে পরিষেবা দেওয়ার জন্যে তারা হয়তো এটাকে পালন করে দুটো পয়সা উপার্জনের জন্যে এটা করে কিন্তু এটাতে করে তাদের আমাদের যে সবথেকে ভালো যে আমরা পরিষেবাটা পাই সময়মতো মাংসটা পেয়ে যাই মার্কেটে এবং তারা গর্বের সাথে বিক্রি করে যে আমরা মুরগিটা পালন করে মানুষকে দিতে পারছি এবং মানুষ সেটা খেয়ে আনন্দিত হচ্ছে এবং কিছু কিছু দুষ্টু ব্যবসায়িকটা আছে বিভিন্ন রকমের জিনিসপত্র দিয়ে কেমিক্যাল দিয়ে মুরগি ব্যবহার করে কিন্তু সেটা আমাদের গ্রাম অঞ্চলে হয় না আমাদের গ্রাম অঞ্চলে যেটা শুদ্ধ পরিবেশ যেটা শুদ্ধ ভাবে জিনিসটা আমাদের কাছে দেয় আর আমরা সেটা দেখেশুনে ভালোভাবে জেনেশুনে নিতে পারি তাতে করে আমাদের কোনো সমস্যা হয় না আমাদের খুবই সুবিধা হয় এবং আমরা এই জিনিসটা খুবই ভক্তির সাথে খাই